আমাদের ঝাড়গ্রাম জেলার সামাজিক কল্যাণ উন্নয়নের কতকগুলি উদ্যোগ নেওয়া হয়েছিলো যেগুলো শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এগুলোর মধ্যে শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে খুবই উন্নত করা হয়েছে কতকগুলো নতুন স্কুল কলেজও খোলা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা কিছু কিছু আমাদের আশেপাশে স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটাল নতুন হয়েছে যেগুলো আমাদের শারীরিক জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে খুবই জরুরী এর মধ্যে আরও কিছু রয়েছে যেগুলো আমাদের কোনো সরকারি স্কিমের মধ্যেই পড়ছে যেগুলো নতুন নতুন এসছে যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট এবং জাতীয় গ্রামীণ জীবিকা মিশন তো এই কতোকগুলো সংস্থা থাকার কারণে আমাদের এলাকার মানুষজনদের খুবই সুবিধা হয়েছে